আমাদের এখানে এক মিষ্টির দোকানে মানে পচা যত নোংরা মানে ছানা মিষ্টি সব বিক্রি করা হচ্ছিল তো অনেকেই তো এরকম পচা মিষ্টি বা ছানা কিনে নিয়ে গিয়ে খাচ্ছিল আমরাও অনেক সময় ওই মিষ্টি নিয়ে গিয়ে খেয়েছি তো ওপর থেকে এক দিদি এসে দেখলেন যে এরকম নোংরা খাবার পচা ছানার মিষ্টি বিক্রি করা হচ্ছে তো উনি তো ওখানে রেড করলেন বা পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আর যাতে ওইরকম পচা খাবার না আর বিক্রি করা হয় হ্যাঁ আর আমাদের এখানে রেষ্টুরেন্টেতেও ওইরকম বিরিয়ানি চাউমিন এইসবও খারাপ মানে বাসি জিনিস সব বিক্রি করা হচ্ছিল সেগুলো সেখান থেকেও অনেকে কিনে নিয়ে গেছে আমরাও কিনে নিয়ে গেছি তাতে সেখানেও জরিমানা পরেছে ওই দিদিরাই এসে যে যাতে না আর বিক্রি করা হয় তো এই খবরটা শুনে আমার খুব ভালো লাগলো